সব থেকে কম সময় লাগে প্রাকৃতিক সৌন্দর্য আঁকতে এতে বেশি টাইম লাগে না জোর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একটা প্রাকৃতিক সুন্দর্য আঁকা হয়ে যায় এতে গাছপালা বিভিন্ন ধরনের পাহাড় পর্বত পাখি ঘর বাড়ি এসব আঁকতে হয় তো বেশি টাইম ওতে লাগে না সব থেকে বেশি টাইম লাগে পোট্রেটে ওটা হচ্ছে মানুষের গঠন আঁকতে হয় তো মানুষের গঠনে যেমন চোখ নাক বিভিন্ন কান চুল জামা করতে গেলে একটু সময় লাগে জামা জামা ঠিকঠাক পরলে তো নাকটা ঠিকঠাক হয় না নাক ঠিকঠাক হলে তো চোখটা ঠিকঠাক হয় না তো এরকমভাবে অনেকটাই টাইম লাগে প্রায় এক দু ঘন্টার মতো টাইম লাগে ঠিকঠাক হতে